আমাকে নিয়ে সবাই সমালোচনা করে আমার আঁকা কারোর পছন্দ হয় না সেটা আমি তাদেরকে বলি না তাদের কাছ থেকে তাদেরকে আমি কিছুই বলি না তাদের এই আমার ভালো না লাগা জিনিসগুলো আমি তাদের কাছ থেকে

চ্যালেঞ্জ হিসেবে নিই যাতে আমি যেন পরবর্তী সময় ভালো করতে পারি কেউ কাউকে পছন্দ করে না আমি পছন্দের তালিকায় আসতে চাই আমি সবাইকে একটাই চ্যালেঞ্জ একটাই কথা বলতে চাই যে চ্যালেঞ্জ নিয়ে জীবনে বড়ো হতে পারবে যে তোমাকে আজকে খারাপ বলছে তাকে পরে তুমি উত্তর দিয়ে দিতে পারবে তোমার কাজের মাধ্যমে